আমার প্রিয় বই হলো মহাভারত আমি অনেকবার মহাভারত পড়েছি সেই বইটি আমার এই জন্যই পড়তে ভালো লাগে এতে অনেক ছোটো ছোটো বা অনেক বড় বড় গল্প খণ্ড খণ্ডভাবে আলাদা আলাদাভাবে লেখা আছে কিছু কিছু অংশ পড়া হয়েছে এই বইটা পড়তে আমাদের ভালো লাগবার কারণ হচ্ছে আমরা যেহেতু হিন্দু সমাজের আমাদের হিন্দু এই জন্যই আমাদের এই বইটা পড়তে ভালো লাগবে এই বইটির বেশ কয়েকবার পড়েছি পড়ার পরে আমাদের তো সময় না পেলে আর পড়া সম্ভব হয় না এটি বারবার পড়ার কারণ হচ্ছে এতে অনেক কিছু বোঝবার আছে এই জন্য এই বইটা পড়তে আমার ভালো লাগে